বাইক চালানো মূলত আমি শুরু করি নিজের তাগিদে কারণ আমাদের বাড়ি থেকে যে রাস্তাগুলি ছিল সেই রাস্তাগুলিতে রাত্রে ফেরার ক্ষেত্রে সাধারণত যানবাহন খুব একটা পাওয়া যেত না ফলে আসার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করে কষ্ট করে আসতে হতো রাত্রে যদি কোন কারণে আসতে বা যেতে হতো কোথাও সেই ক্ষেত্রে আমরা ঠিক করলাম যে নিজেই একটি ছোটো বাইক কিনে নিজের প্রয়োজনটা মেটাবো সেই সূত্রেই আমার বাইক প্রথম কেনার তাগিদ হয় তারপরে আসতে আসতে এই বাইক নিয়ে চারপাশের প্রকৃতি ঘোরা থেকে শুরু হয় বাইকের প্রতি বাইক নিয়ে ঘোরার প্রতি আমার ভালোবাসা তারপরে আশেপাশে থেকে এখন আমরা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ভালো জায়গা পেলে সেই জায়গাগুলিতে আমরা ঘুরতে যাই এছাড়াও রয়েছে বিভিন্ন নদী বা সমুদ্রের ধারে যাওয়া বিভিন্ন পাহাড়ের রাস্তায় বাইক চালানো প্রত্যেকটা রাস্তায় বাইক চালানোর আলাদা একটা অনুমতি অনুভূতি আলাদা একটি ভালোবাসা রয়েছে কারণ প্রত্যেকটা জায়গা ডিফারেন্ট তার ফলে পোত্যেকটা জায়গায় ঘোরার ক্ষেত্রে আমার আলাদা আলাদা অভিজ্ঞতা হয়ে থাকে যেগুলি আমার খুবই ভালো লাগে তার জন্য আমি বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি